হ্যালো ও হ্যাঁ স্যার বলেন মার্কশিটটা তো না আমার ঠিক দেখা হয় নি কেন কেন বলুন তো না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে স্যার আমি সব সময় এই নিয়ে কর্ম ব্যাস্ত থাকি হ্যাঁ তো বাচ্চার আমি দেখি না দেখা না তো আমার তো ও তো বলবে যে কবে এক্সাম আছে না আছে আর আমারও ঠিকঠাক খোঁজ নেওয়া হয় না তো আমি দেক কারণ কোনো কিছু হয়েছে না কি স্যার ও আচ্ছা না না না সে তো না না সে তো অবশ্যই স্যার সে তো অবশ্যই ভুলটা তো আমারই হয়েছে আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার আমার এটা খেয়াল রাখা হয় নি আমার ছেলের প্রতি হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই সে তো আমিও বুঝি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার আমায় নে নেক্সট টাইমে আমি খেয়াল রাখবো অ্যাকচোলি আমি কাজের মধ্যে থাকি তো তাই আমার মানে ইয়ে করা হয় নি হ্যাঁ স্যার সরি স্যার নেক্সট টাইমে আর কি